হ্যালো হ্যালো দিদি আমি তোমার নিচের তলায় যে ভাড়ার আছি আমি সেই তোতনের মা বলছি আসলে কি বলতো তুমি যদি একটুখানি বিষয়টা দেখতে খুব ভালো হতো আর কি কারণ লোডশেডিং এতটাই হয়ে গেছে যে আমার ছেলের পরীক্ষা আছে তো ওর কালকের তো একটুখানি তুমি যদি সাপ্লাইতে যদি একটু কথা বলে যদি লাইনের ব্যবস্থাটা করে দিতে খুব ভা উপকার হতো ভালো হতো আর কি তাহলে ও একটু পড়াশোনাটাও করতে পারতো কালকের ওর এক্সামটাও ঠিকঠাক মতো তাহলে স্বস্তিতে দিতে পারত আর কি তো সেটা যদি তোমার পক্ষে সম্ভব হতো একটু যদি করে দিতে খুব উপকার হতো হ্যাঁ আমার যদি তখন সময় থাকে আমি অবশ্যই ডাকলে আমি নিশ্চয়ই যাবো কেন যাবো না আর পাশাপাশি তাহলে আরেকটু কথা বলি আর একটা বিষয়ে হ্যাঁ এই একটা কল তো আমরা তো দুজন রয়েছি একটু জল সংকট হয়ে পড়ছে আর কি যে আমাদের তুলনামূলকভাবে যতটা জল দরকার ততটা ঠিক আমরা পাচ্ছি না বা হয়তো নিতে পাচ্ছি না খুব অসুবিধা হয়ে যাচ্ছে আর কি জলের জন্য কারণ জলই তো মানুষের জীবন সেই ক্ষেত্রে জলটা যদি একটু আর একটা টাইম কলের ব্যবস্থা মানে কর্পোরেশনের যে জলটা আর কি মানে আরেকটু পর্যাপ্ত জলের যদি ব্যবস্থা করা হতো বা পাম্প যেটা করলে ভালো হয় আর কি জলের জন্য সেটাই যদি একটু করা হতো খুব ভালো হতো একটুখানি দেখুন না প্লিজ হুম হুঁ ঠিক আছে অনেক ধন্যবাদ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে অনেক ধন্যবাদ